আমি পাখি দেখার সময় যেভাবে চিহ্নিত করি বা শনাক্ত করি আমি বনে জঙ্গলে মাঝে মধ্যে ঘুরতে যাই কারণ আমাকে পাখি এই প্রাকৃতিক দৃশ্য পাখি এই পশুপাখি দেখতে খুবই দারুণ সুন্দর লাগে সবচেয়ে আমাকে পাখি খুব ভালো লাগে কারণ তারা কি সুন্দর উড়ে বা লাকারে নানা ধরনের সব রকমের পাখি নানা ধরনের এর ডাক আশ কি সুন্দর আলো কিচমিচ কিচমিচ করে ডাকে পাখিরা এবং আমি সেগুলি শনাক্ত করি এইভাবে সেই পাখিগুলোকে প্রতিটা পাখি আলাদা আলাদা সবকে দেখার পরে আমি একটি অ্যাপের মাধ্যমে তাদেরকে শনাক্ত করি যেমন অ্যাপস বা অন্য কোনো পদ্ধতি কিন্তু আমি অন্য কোনো পদ্ধতি ইউস করি না বা ব্যবহার করি না আমি এ অ্যাপের মাধ্যমেই এই পাখিকে শনাক্ত করি এবং এই পাখি আমাকে দেখতে খুব সুন্দর লাগে বা এইভাবে চিহ্নিত করি কারণ আমি সব পাখিকে আমি অ্যাপসের থেকে সব দেখেছি এই ধরনের পাখি এই রকমের চিহ্ন থাকে গায়ে দিয়ে আমি এইভাবে চিহ্নিত করি এবং শনাক্ত করি এই আমি একটা অ্যাপস থেকে শনাক্ত করি